আমাদের সংস্কৃতিতে নতুন বছরকে আমরা পয়লা বৈশাখ মানে নতুন বছর হিসেবে আমরা পালন করি পয়লা বৈশাখে আমরা নতুন জামা প্যান্ট কিনি এবং অনেক দোকানে দোকানে হাল খাতা করা হয় এবং সবাইকে মিষ্টি বিতরণ করা হয় কেউ যদি ঘরে আসে তাহলে তাদেরকে অন্তত মিষ্টি অন্তত খাওয়ানো হয় মিষ্টি খাওয়ানো হয় আর অন্যান্য জায়গায় অন্যান্য জায়গার লোকরা এটা নিজেদের কালচার যেরকম সেই হিসাবে তারা পালন করে থাকে এই পয়লা বৈশাখটাকে সবার সংস্কৃতি আলাদা তাই নতুন বছর সবাই একরকমভাবেই পালন করে কিন্তু তাদের অনেক রকম ভাগ আছে হয়তো কিরকম কিরকম ভাবে পালন করবে ওই জন্য এক একটা জায়গার লোক এক এক রকমভাবে এটাকে পালন করে থাকে